ভারতে যেমন কতকগুলি গুরুত্বপূর্ণ উৎসব উদ্যাপন করা হয় যেগুলো হচ্ছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর দোসরা অক্টোবর পঁচিশে বৈশাখ তো তেইশে জানুয়ারি হল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর হচ্ছে জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি পালন করা হয় তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি হলো আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস তো এইটি প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে বা আমাদের ক্লাব বা আমাদের বাড়ির আশেপাশে প্রায় সবাই তেরঙ্গা পতাকা উত্তোলন করে এবং এদিনটি আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর হল শিক্ষক দিবস যারা আমাদের সারা বছর শিক্ষা দেয় তো তাদের জন্য এই দিনটি উদ্যাপন করা হয়েছে আর দোসরা অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী এই মহাত্মা গান্ধীর জন্মদিন হিসাবে এটি পালন করা হয় আর পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি হচ্ছেন আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগনমনঅধি এটাও লিখেছেন এবং গেয়েছেন তো এই জন্য এই কতকগুলি দিন যেগুলি আমাদের ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব এবং গুরুত্বপূর্ণ দিন যেগুলো আমরা সাধারণত প্রায় ভারতবাসী সকলেই পালন করে থাকি